আমাদের পশ্চিম বর্ধমানে আমাদের সবচেয়ে বড় দুর্গাপূজা হচ্ছে ধর্মীয় উৎসব উপলক্ষে আবাল্য বণিতা বৃদ্ধ যুব সবাই যুক্ত থাকে এই উৎসব শুধু হিন্দুদের দেখা যায়না নানা সম্প্রদায়ের লোকদেরও এই উৎসবে তাদের যুক্ত হতে দেখা যায় দুর্গাপূজা সারা জায়গাতে মন্দিরে বারোয়ারি বিভিন্ন ক্লাবে হয় রামকৃষ্ণ মিশনে হয়ে থাকে আমরা দেখেছি দুর্গাপূজা রাম নবমিতে কিংবা বিজয়া দশমীর বিসর্জনের সময় সব সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলমান সবাই মিলে এই মিছিলে তারা যোগদান করে এবং মানুষকে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে